চার লক্ষ বিরানব্বই হাজার ছয়শত বিরাশি পনেরো হাজার সাতশত বিয়াল্লিশ আট লক্ষ নব্বই হাজার চারশত চুরাশি আঠেরো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশত চল্লিশ সতেরো হাজার পাঁচশত নব্বই